ভারতের খাবার অত্যন্ত সুস্বাদু ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন রকম খাবার খেয়ে থাকেন প্রথমেই আমরা যখন পশ্চিমবঙ্গের দিকে তাকাই পশ্চিমবঙ্গের মানুষ বেশিরভাগ মাছ ভাত খেয়ে থাকেন মাছের মধ্যে ইলিশ মাছ তাদের সব থেকে বেশি প্রিয় খাবার ইলিশ মাছের মধ্যে ইলিশ মাছের তরকারি সর্ষে ইলিশ এই সকল খাবার খেয়ে থাকেন আবার যদি আমরা দক্ষিণ ভারতের দিকে তাকাই দক্ষিণ ভারতের মানুষ বেশিরভাগ ইডলি দোসা খেয়ে থাকেন এ বার যদি মহারাষ্ট্রের মানুষের দিকে তাকাই মহারাষ্ট্রের মানুষরা পাওভাজি বরাপাও এই সকল খাবার খেয়ে থাকেন এর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম খাবার হল সিঙ্গারা ভাত ডাল সবজি তো আছেই বিভিন্ন রকম মাংসর তরকারি মাংস কষা তন্দুরি চিকেন বিরিয়ানি এখানকার মানুষের প্রিয় খাবার এর সাথে সাথে নান আলুর পরোটা ফুচকা এগরোল চাউমিন ধোকলা জিলিপি কচুরি ঘুগনি মটর পনির রসগোল্লা সন্দেশ এর সাথে সাথে যে সব মশলা ব্যবহার করা হয় সেগুলি হল লঙ্কাগুঁড়ো ধনেগুঁড়ো তেজপাতা আদা রসুন গোলমরিচ গরম মশলা লবঙ্গ এলাচ কারিপাতা জয়িত্রি ছোট এলাচ মগজ দানা সর্ষে বাটা হলুদ সবজি মশলা পাঁচ ফোড়ন